শহরে শহরে চলে আসা সত্ত্বেও কেন আপনি গ্রামে ফিরে যেতে পছন্দ করেন কারণটা হচ্ছে যে এই শহরে হচ্ছে বাতাস মুক্ত নয় খোলা বাতাস নাই পরিবেশ দূষিত গাড়ির ধুলো আর গ্রাম্য পরিবেশ হচ্ছে গ্রামে মুক্ত বাতাস খোলা বাতাস সব সময় পাওয়া যায় শহরের মানুষ সব সময় কাজে ব্যস্ত থাকে গ্রামের মানুষ কাজে ব্যস্ত কম থাকে শহরের জীবন বাঁধন আঁটা জীবন গ্রামের জীবন হচ্ছে মুক্ত জীবন এখানে মুক্ত মনে খোলা মনে সবাই চলাচল করতে পারে শহরে সব কিছু জল থেকে শুরু করে আমাদের যেটা প্রতিদিনই প্রয়োজন খাবার জিনিস জল থেকে শুরু করে সবই কিনে খেতে হয় কিন্তু গ্রামে জল কিনে খেতে হয় না সব কিছুই সব কিছু এখানে কৃষকদের কাছ থেকে বা জলটা ফ্রিতেই পাওয়া যায় শহরে শহরে চলাচল করতে গেলে গাড়ি ছাড়া চলাচল করতে যাওয়া যায় না কিন্তু গ্রামে চলাচল করতে গেলে কিছু কিছু জাগা আছে সেখানে আমাদের হেঁটে চলতে হয় সেই জন্য শহরে থাকার থেকে আমি গ্রামে থাকাটা বেটার বলে মনে করি সেই জন্য শহর থেকে আমরা চলে আসতে বাধ্য হয়েছি কারণ শহরে গেলে আমাদের ঘর ভাড়া কিন্তু বাড়ি নিজেস্ব কোনও বাড়ি না থাকলে ঘর ভাড়া লাগে কিন্তু গ্রামে নিজস্ব বাড়ি থাকলে কোনও ঘর ভাড়া লাগে না বা কোনও একটা মানুষের বাড়িতে গেলে বলে যদি বলা হয় আমাকে দু দিন আচ্ছয় দিন গ্রামের মানুষ সেটা সব সময় করে থাকে কিন্তু শহরের মানুষ সেটা কখনও করে না